আমার ধর্ম হলো হিন্দু হিন্দু বলতে সনাতনী সনাতনী ধর্ম কী বলতে সাধারণত রাম ঠাকুর মহাদেব থেকে শুরু করে কালীমা রয়েছে বিভিন্ন ধরনের দেবতা রয়েছে এবং আমার যেতে ধর্মটা রয়েছে তার সেই ধর্মের সঙ্গে কি না মুসলমানের ধর্মের প্রায় বিবাদ রয়েই গেছে বিবাদ বলতে আমাদের যে আমাদের যে ভারতে রয়েছে রাম মন্দির রাম মন্দির নিয়ে মুসলমানদের বিভিন্ন বিবাদ রয়েছে মুসলমানদের পাশেই একটা মসজিদ বা রয়েছে সেই মসজিদের মানে অর্ধেক অংশ মসজিদ অর্ধেক অংশ রাম মন্দির এই নিয়ে প্রায় আজীবন কাল যুদ্ধ চলেই গেছে কিন্তু বর্তমানকালে আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মাধ্যমে আমাদের যে রাম মন্দির সেইটা প্রতিষ্ঠান সফল হয়েছে মুসলমানরা সেখান থেকে বঞ্চিত হয়েছে তাছাড়াও হিন্দু মুসলমান নিয়ে বিভিন্ন ধরনের বিবাদ রয়েছে আমরা বিভিন্ন ধরনের পাঠক মানে বইতে পড়েছি যে এমন একটা গল্প ছিল ভারতবর্ষ সেই ভারতবর্ষ গল্পের মধ্যে একটি হিন্দু মুসলমান একটি বসতি নিয়ে আলোচনা করা সেখানে একটি বুড়ির মৃতদেহর কথা বলা হয়েছিল সেখান থেকে আবার বলা হয়েছিল যে তারা সেই বুড়িটি না যখন মারা যায় তখন গল্পটা খুবই ভালো ছিল ভারতবর্ষ গল্পটা সেই ভারতবর্ষ গল্পে বলা হয়েছে যে একটা হিন্দু মুসলমানের বিবাদ নিয়ে কথা বলা হয়েছে একটা বুড়ির মৃত থেকে শুরু মৃতদেহ থেকে শুরু করে কী হয়েছে না হয়েছে সেই নিয়ে গল্পটাকে একটা হিন্দু মুসলমানের বিবাদ থেকে তুলনা করা হয়েছে এই হিন্দু মুসলমান বিবাদ প্রায় রয়েই গেছে তা থেকে বলা যায় যে হিন্দু মুসলমান বিভিন্ন ধরনের মারামারির থেকে শুরু করে মুসলমানরা অধিক অত্যধিক পরিমাণে হিন্দুদের মেরেছিল এবং হিন্দুরাও সেই পরিমাণে মানে বিরুদ্ধে বিভিন্ন ধরনের মুসলমানকে আহত করেছিল এছাড়া আমাদের ধর্মীয় যে হিন্দু রয়েছে হিন্দুদের বিভিন্ন ধরনের ধর্ম রয়েছে হিন্দুরা আবার বিভিন্ন ধরনের ভাগে বিভক্ত বাঙালি রয়েছে গুজরাটি রয়েছে মারাঠি রয়েছে বিহারি রয়েছে এরকম বিভিন্ন ধরনের লোকের বিভিন্ন ধরনের পুজো পার্বণ হয়ে থাকে যেমন বাঙালি দুর্গা পুজো রয়েছে কালী পুজো রয়েছে বিভিন্ন উৎসব রয়েছে আর যদি আমি ধরি বিহারিদের ছট পুজো রয়েছে প্রধান উৎসব আরও উৎসব রয়েছে এবার ধরি আমি গুজরাটিদের বা মারাঠিদের পুজো তাদের ওখানে ডান্ডিয়া খেলা থেকে শুরু করে তাদের রয়েছে জগদ্ধাত্রী পূজা রয়েছে তাছাড়া গণেশ পুজো বিভিন্ন ধরনের উৎসব দেখতে পাওয়া যায়